সরকার আমাদের সম্প্রদায়ের রোগ যেমন ম্যালেরিয়া ডেঙ্গু এই সব যখন রোগ বৃদ্ধি পায় তখন সেই সম্বন্ধে চিকিৎসা সেবা সম্পর্কে শিক্ষামূলক ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করেন যেমন পাড়ায় পাড়ায় অ্যানাউন্সমেন্ট করে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে সচেতন করেন সবাইকে সাবধান থাকতে বলেন সবাইকে নিজেদের স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে বলেন হচ্ছে কীভাবে ভালোভাবে থাকা যায় সুস্থ থাকা যায় সেই হিসাবে পরামর্শ দান করেন তার উপর সরকার আমাদের সম্প্রদায়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প বসান যেখানে মেডিক্যাল ক্যাম্পে সরকার আমাদেরকে হচ্ছে চোখের চিকিৎসা তারপর যাদের অর্থের সমস্যা তারা যাতে বিনামূল্যে অপরেশান করাতে পারেন সেই দিকে দিয়ে দেখেন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে পরামর্শও দান করেন যারা বয়স্ক তাদেরকে তাদের হচ্ছে শরীর স্বাস্থ্য দেখভাল করা তাদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে পরামর্শ দান করা তারপর আমাদের সম্প্রদায়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প যখন বসানো হয় সেখানে হচ্ছে মায়েদেরকেও সচেতন করা হয় বাচ্চাদেরকে কীভাবে যত্নআত্তি নেবে নিজেরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যাতে বাচ্চাদের রোগ সংক্রমণ থেকে দূরে রাখা যায় সেইভাবে সচেতন করবেন তারপর বাচ্চাদের আমাদের পাড়াতে বাচ্চাদের হচ্ছে পোলিও টিকা দেওয়া হয় পোলিও খাওয়ানো হয় সময় মতো টিকা দেওয়া হয় ফলে বাচ্চারা ভবিষ্যতে রোগ সংক্রমণ থেকে অনেকটাই হচ্ছে দূরে থাকে আমাদের এখানে রক্তদান শিবিরও হয় এখানে সরকার ফ্রিতে রক্তদান শিবিরও করে রক্তদান স্বেচ্ছায় অনেকে রক্ত দান করে যেখানে অনেক মানুষ সুবিধা পায় এক ফোঁটা রক্ত ফলে অনেক মানুষ বেঁচে যায় অনেক মানুষ রোগ থেকে রোগ আক্রান্ত থেকে বেঁচে যায় অনেকের অপরেশনে রক্ত লাগে সেখানেই রক্ত দান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করার ফলে অনেকেই সেখান থেকে রক্ত নিতে পারে নিজেদের যে গ্রুপের রক্ত সেই ও পসেটিভ হোক আর যাই হোক এ প্লা এ হোক ও বি হোক যাই হোক তারা রক্ত গ্রহণ নিতে পারে তার ফলে তারা বেঁচে যায় অনেক সময় তারপর মায়েদেরকেও হচ্ছে গর্ভ ধারণের অনেক পরামর্শ দেওয়া হয় ও পোলিও খাওয়ানো হয় বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় মায়েদেরকে অনেক দিক দিয়ে স্বাস্থ্য সচেতন করা হয় তার উপর আমাদের এখানে যখন করোনা চলছিল করোনা চলাকালীনও সরকার থেকে দেশবাসীকে অনেক সুবিধা দেওয়া হয়েছে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক পরার কথা হ্যান্ড স্যানিটাইসার ব্যবহার করার কথা যাতে করোনা রোগ থেকে দূরে থাকা যায় তারপর দূরত্ব বজায় রাখার একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা এই হিসাবে এই দিক দিয়ে সচেতন করেছে যার ফলে মানুষ করোনা যে রোগটা থেকে দূরে থাকতে পারে যাতে রোগ সংক্রমণ কম হয় সরকার থেকেও হসপিটালে এ বিনামূল্যে চিকিৎসা করিয়েছে বিনামূল্যে চিকিৎসা করে অনেক মানুষের জীবন বাঁচিয়েছে অনেক মানুষ বেঁচে গিয়েছে করোনা রোগটা এমন ছোঁয়াচে রোগ যেখানে একটা মানুষ থেকে আরেকটা মানুষের সংক্রমণ হয় সংক্রমণ হওয়ার ফলে একটা মানুষ থেকে আরেকটা মানুষ সংক্রমণ হওয়ার ফলে রোগটা ছড়িয়ে যায় যার জন্য সরকার থেকে অ্যানাউন্সমেন্ট করে অনেকভাবে অনেকভাবে মানুষকে সচেতন করেছে অনেকভাবে মানুষকে বাঁচিয়েছে টিকা দিয়ে তারপর করোনা ডোস দিয়ে ভ্যাকসিন দিয়ে অনেককে বাঁচিয়েছে ভ্যাকসিন দেওয়া হয় এখানে কোনো রোগ সংক্রমণ হলে সেই সেদিক দিয়ে ডাক্তাররা ওষুধ দিয়ে টিকা দিয়ে সবাইকে সচেতন করে সবাইকে বাঁচায় সবাইকে সুস্থ রাখে সরকার অনেকভাবে সাহায্য করেছে মেডিকেল ক্যাম্প বসিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করে সবাইকে পরামর্শ দান করে সব দিক দিয়ে সরকার হচ্ছে দেশবাসীকে অনেক সুবিধা দিয়েছে অনেক সহযোগিতা করেছে